আমার জেলার আমার প্রিয় কমিউনিটি অনুষ্ঠান হলো বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো আমার সারা বছর সরস্বতী পুজো এই উৎসবটার জন্য অপেক্ষা করি কেননা এই উৎসবে আমাদের মন আনন্দে ভরে থাকে আমরা সারাদিন অনেক ঘুরি ঘোরাঘুরি করি সেই জন্য আমরা এই দিনটার জন্যই অপেক্ষা করি আমরা সরস্বতী পুজোর আগের দিন থেকে আমরা জোগাড় করি কি পরবো কোন শাড়িটা পরবো কোন সাজটা হারটা পরবো কোন কানেরটা পরবো কীভাবে সাজবো তো সরস্বতী পুজোর আগের দিন আমরা সন্ধ্যেবেলা মেহেন্দি করি তারপরের দিন সকাল সকাল উঠে সরস্বতী পুজোর দিনে সকাল সকাল উঠে আমরা চান করে পুষ্পাঞ্জলি দিয়ে শাড়ি পরে এ সেজেগুজে আমরা বান্ধবীদের সাথে ঘুরতে বেরোই তো বান্ধবীদের সাথে ঘুরে বাড়ি ফিরি বিকেলে এই ক্লাব ওই ক্লাব স্কুল টিউশন সমস্ত জায়গায় গিয়ে স্কুলে গিয়ে খিচুড়ি খাওয়া সবার সাথে এক সাথে বসে তারপর বাড়ি ফিরে আসি বিকেলে ক্লাবে অনুষ্ঠানটা হয় সেখানে যাই আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করি এইসব রকম খেলাধুলা সব কিছুতেই অংশগ্রহণ করি বিভিন্ন ধরনের খেলা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ওই যেমন অনেক রকম অনুষ্ঠান হয় আমরা সব খেলাতে অংশগ্রহণ করি মিউজিক্যাল চেয়ার মিউজিক্যাল হ্যান্ড মোমবাতি জ্বালানো শঙ্খ বাজানো আরো নানা রকম খেলা হয়ে থাকে নাচ গান কবিতা আবৃতি সব কিছুতেই অংশগ্রহণ করি এই তিন দিন ধরে অনেক অনুষ্ঠান চলতে থাকে যে অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি আমাদের মন আনন্দে ভরে থাকে তো সেখানে সব বান্ধবীরা থাকে সব বান্ধবীরা মিলে সবাই মিলে একসাথে অনেক মজা করি ই ঘুরতে যাই তিন দিন ধরে আমরা তখন তিন দিন সরস্বতী পুজো কথায় আছে সরস্বতী পুজোর তিন দিন বই দেখতে নেই বইয়ের বই খুলতে নেই সেই জন্য তিন দিন যেহেতু পড়াশুনো করি না পড়তে বসি না তাই তিন দিন ধরে আমরা মজায় থা মজার মধ্যে থাকি তিন দিন বিকেল হলে আমরা ক্লাবে যাই অনুষ্ঠান দেখি এই অনেকে তখন বাড়ির লোকও কিছু বলে না কারণ তিন দিন তো বই খুলতে নেই এরকম একটা কথা প্রচলিত আছে সেই জন্য আমরা তিন দিন ধরে অনুষ্ঠানের মা মধ্যেই আমরা আনন্দ থাকি আমাদের মনকে আনন্দিত করে রাখি